ও কণ্ডাক্টর দিদি হঠাৎ করে বাস এইরকম থেমে গেল কেন আরে তাড়াতাড়ি একটু দেখার ব্যবস্থা করুন আসলে আমার অফিসের তাড়া আছে তো একটু হুম হ্যাঁ তা কী হয়েছে কী এখন অসুবিধাটা বা এ বাবা হুম হ্যাঁ তা দেখুন একটু তাড়াতাড়ি ব্যবস্থা করার আসলে অফিস টাইম বুঝতেই পারছেন সেখানে অফিসাররা তো টাইম মেনটেন করে না খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো দেখুন হ্যাঁ অনেকেই রয়েছে তাদেরও অনেকের অসুবিধা হচ্ছে এবার না যদি এবার যদি খুব দেরি হয় তাহলে অন্য গাড়ি ধরে আমার হচ্ছে যেতে হবে একটু তাড়াতাড়ি দেখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হুম হুম হুম